আমি পথের পাঁচালী বলে একটি বই পড়েছিলাম যেটা পড়ে আমার সত্যিই চিন্তা ভাবনার মধ্যে একটা নতুন সন্ধান পেয়েছি কারণ সেই বই গল্পের পথের পাঁচালী গল্পেতেই দুর্গা দিদি ও তার ভাই অপু সরল সিধা সারা জীবনের গল্প তুলে ধরেছে অপু সা একদম সাধারণ নাবালক যেমন থা হয় সেরকমই সাদামাটা ছিল কিন্তু তাদের অবস্থা পরিবারের অবস্থা তেমন ভালো না হবার কারণে তাদের সমাজে সেরকমভাবে কোনো স্থান পায়নি তাদের তার দিদি দুর্গা দিদিকে একবার বিনা কারণে চোর অপবাদ দিয়েছিল সেখানকার মহাজনের বাড়ির লোকজনেরা তো সেই ধরনের গল্প আমাকে খুব স্বাভাবিকভাবেই খুব আমাকে নতুন ধরনের এক চিন্তা ভাবনা সৃষ্টি করেছে কারণ সমাজে নিপীড়িত এক শ্রেণীর মানুষ বরাবরই হয়ে এসেছে সেটা হচ্ছে সমাজে যে সমস্ত মানুষজনদের আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকে না তারা বরাবরই সেখানে সেই সমাজ থেকে ভালো সভ্য সমাজ থেকে তাদেরকে হেনস্তা হীনতা এই সমস্তই ফিরে পেয়েছে এবং সেই পথের পাঁচালী গল্পে দুর্গা দিদিকে তারা এতটাই মানসিক অত্যাচার করে যে এবং তার হা মাথা ফাটিয়ে পর্যন্ত দিয়েছে আমি পড়ার ক্লাবে একবার যোগ দিয়েছিলাম কারণ সেখানে বিভিন্ন ধরনের মজার বই পড়া হতো সেই সমস্ত পড়ার ক্লাবে মজার বই থেকেই আ সারা দিনের ক্লান্তি যা সেটা দূর হয়ে গিয়েছিল